হ্যালো হ্যাঁ আপনি হ্যাঁ আপনি ফুলের দোকান থেকে বলছেন তো দিদি হ্যাঁ বলছিলাম যে আমার আসলে একটা পঁচিশ তারিখ নাগাদ বিয়ে বাড়ি আছে তা আমি কিছু ফুলের অর্ডার দিতে চাইছিলাম

না আমি ওই গোলাপ রেড গোলাপটার ওপর আর রজনীগন্ধাটা তো অবশ্যই থাকবে আর ওই যে একটু পাতা টাতা দিয়ে যে ফুলের তোড়া টাইপেরগুলা বানানো হয় না ওই রকম করে একটু ডেকোরেশনটা একটু ভালো করে আর কি করে দিতে হবে আপনারা বুকিংটা নেবেন তো হ্যাঁ ঠিক আছে আমি হ্যাঁ আপাতত ওই পঁচিশ তারিখেই আর কি চেঞ্জ হলে আমি তখন আগেই ফোন করে দেবো হ্যাঁ হ্যাঁ আমি অ্যাডভান্সটা করে দোবো না হোক

আচ্ছা ঠিক আছে দোকানটা তাহলে কোথায় আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তাহলে সন্ধে নাগাদ এক দু বার যাবো হ্যাঁ ঠিক আছে থ্যাঙ্ক ইউ